বাগানে স্থায়ীভাবে ঘর বলতে আমি প্রথমে দু চালা দু চালা বানিয়েছিলাম সেখানে কিছু দিন করেছিলাম বাগানে যত্ন ছোটো ছোটো তখন গাছগুলো ছোটো ছিল পরে যখন স্থায়ী হলো সেটা মোটামোটি একটা ছোটো পুঁটুলির মতো করে সেখানে একটা চাপা কল বসিয়ে সেগুলো দেখবার এবং তার যন্ত্রপাতিগুলো সব ওই বাগানে ওই ছোটো ঘরটার মধ্যেই রাখা থাকতো এবং এইগুলোর সঙ্গে যাতে ঠিকমতোভাবে পরিচর্যা করা যায় সেগুলো রুটিন মাফিক যাওয়া আসা করেছি এবং তাদের বাগানটাকে একসঙ্গে বড়ো করেছি এবং বাগানে গাছপালাগুলো কোনটার রোগ হচ্ছে কোনটার ভালো হচ্ছে সেগুলো দরকার হলে অনেক যারা রয়েছে এগ্রিকালচারে অফিসে গিয়ে যোগাযোগ করে ওষুধপত্র আনিয়ে সেগুলোকে ঠিকঠাক করেছি এবং এখনও বর্তমানে ওইগুলো সব বিভিন্ন ইয়ের সঙ্গে যারা পড়াশোনা করছে তাদের কাছেও গিয়ে এগুলো ঠিকঠাক করেছি